আমি সর্বশেষ প্রযুক্তিগত প্রবণতা এবং উদ্ভাবন যেমন ইউটিউব ভিডিওর সাথে তাল মিলিয়ে চলতে চাই কারণ ইউটিউব ভিডিও আমাকে সব দিক থেকে সাহায্য করেছে এটি আমাকে বিনোদনে শিক্ষাক্ষেত্রে খেলাধূলা ক্ষেত্রে এমন কি বহির্জগতের সঙ্গে আমার যোগাযোগ করে দিয়েছে এটি আমাকে সমস্ত দিক থেকেই সাহায্য করেছে এর প্রভাব ইতিবাচক তাই আমি এই সাইটের সাথে তাল মিলিয়ে চলতে চাই